বর্তমানে বিভিন্ন মেয়েরা এখন ইউটিউবে খাবারের রেসিপি ভিডিও করে ছাড়েন সেই সব ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে বিভিন্ন রকম রান্নার পদ্ধতি সেগুলো আমরা দেখি দেখতেও খুব ভালো লাগে সেই সব পদ্ধতি দেখে দেখে আমি রান্না করার চেষ্টা করি বিভিন্ন রকম নতুন নতুন পদ রান্না করে বাড়ির লোককে খাওয়াই বাড়ির লোকেরাও খেয়ে নাম করেন বলেন যে খাওয়ারটা খুব ভালো হয়েছে এরকম রান্না করো কোথা থেকে শিখলে এইভাবে জিজ্ঞাসা করেন আমি বলি ইউটিউবের খাওয়ারের যে রেসিপি চ্যানেল আছে হ্যাঁ বিভিন্ন মেয়েরা সেই সব রেসিপি ওনারা ভিডিও করে ছাড়েন সেই সব ভিডিও দেখে আমি এগুলো শিখেছি এইরকম দেখে আমি হয়তো আগে যে যেই পদ্ধতির রান্না করতাম যেরকম মশলা ব্যবহার করতাম যেরকম যতটা পরিমাণ তেল দিতাম এগুলো দেখে আমি আরো তাদের সেই রকম মশলার সেরকম জিনিসের নাম আমি শিখেছি সেই সব মশলা সেই রকম পদ্ধতি আমি এখন রান্নার কাজে ব্যবহার করি এতে করে রান্না খুবই সুস্বাদু হয় খেতেও খুব ভালো লাগে এই সব দেখে আমি বিভিন্ন রকম বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন রকম পদ রান্না করতে শিখেছি